কোভিড লকডাউনের সময় মোবাইল ফোন বাচ্চাদের পড়াশুনো করতে সাহায্য করছিলো যেমন এর সুবিধাগুলি হলো কিছু অনলাইন ওয়েবসাইটের মাধ্যম থেকে বাচ্চাদের ক্লাস করতে খুবই সুবিধে হয়েছে পড়াশুনার বৃদ্ধি হয়েছে সাথে সাথে অসুবিধাজনক বিষয়গুলিও ছিল যেমন কিছু অনলাইন গেমের মাধ্যমে বাচ্চাদের অ্যাডিক্টেড করেছে এর ফলে বাচ্চাদের ক্ষতিও হয়েছে অনেক